পনেরো পাঁচ দুহাজার ষোলো পাঁচ বারো দুহাজার বাইশ দশ সাত দুহাজার পাঁচ আট দুই দুহাজার চোদ্দো বাইশ ছয় দুহাজার এগারো